আমি বিনোদন শিল্পে খেলাধুলার ভূমিকায় খুব একটা ভালো ব্যাখ্যা করতে পারি না যেটুকু পারি দর্শকের আকর্ষণ করে এবং জড়িয়ে জড়িত হয় বিনোদন খেলাধুলো ক্রিকেট বা ফুটবল তারা অনেক সুন্দর খেলাধুলো করে তো দর্শকরা তাতে আকর্ষিত হয় তার টিভিতে টিভিতে বা ফোনে দেখে সেখান থেকেই আকর্ষিত হয়